প্রশিক্ষণ প্রক্রিয়া চলাকালীন আমাকে কোনও বড়ো আঘাত বা সীমাবদ্ধ অতিক্রম ফেস করতে হয়েছে এর ফলে আমরা আরো আত্মবিশ্বাস জন্মেছে যে আমরা এটা করেছি কেবল মনোবল এবং নিজের সঠিক সদর্থক মানসিকতার মাধ্যমে আমরা এটা করতে পেরেছি এবং প্রশিক্ষণ প্রক্রিয়া মনোসংযোগ এবং প্রশিক্ষণ প্রক্রিয়া আত্মবিশ্বাসের সঙ্গে সম্পূর্ণ করার চেষ্টা করলেই আমরা বড়ো রকম আঘাত তথা সীমাবদ্ধতা অতিক্রম করতে পারি এই ধারণা আমার হয়েছে আর এ ছাড়াও প্রশিক্ষণ আমাদের কাজে বিভিন্নক্ষেত্রে আমাদেরকে উন্নত করে এবং এই নানা কোনও কাজ করতে গেলে নানা সমস্যা হয়েই থাকে এইগুলিকে সমস্যাগুলিকে বড়োভাবে না দেখে আমরা যদি কাজে মনোনিবেশ করি তাহলে অতি দ্রুত আমরা কাজে উন্নতি লাভ করতে পারি এবং আমরা একটি সদর্থক তথা পজিটিভ অ্যাটিটিউড এবং মানসিকতা রাখলে আমরা নিশ্চয়ই এগুলি অতিক্রম করতে পারি